ফোন ওঠার পরে অনেক সুবিধা হয়েছে যেমন ফোনটা এসে আগে যেমন সবার কাছে শুনে জেনে কোথাও বেরোতে গেলে আশেপাশে লোকের কাছে শুনতে হতো শুনে শুনে যেতে হতো তো এখনকার সময়ে এ যুগে এসে অনেক কিছুই সুবিধা হয়েছে যেমন আগে কোথাও যেতে গেলে অনেক মানুষ হারিয়েও যেত অনেক সময়ে সবাইকে আবার বলে সাহায্য নিয়ে আবার সেই জায়গাটাতে ফেরত আসত বা অনেক অসুবিধায় পড়তে হতো তো এখনকার সময়ে এসে এই এই অসুবিধাটা মনে হচ্ছে কোনো মানুষ আর পড়তে হয় না আর ফোন এসে এইটা অনেকটাই উপকার করেছে যেমন গুগল ম্যাপটাও ব্যবহার করে ব্যবহার করে অনেক মানুষই অনেক উপকার পায় যেমন গুগল ম্যাপ চালিয়ে কোথাও একটা যাওয়ার হলে গুগল ম্যাপটা অন করে দিলে তো সেখানে সহজে পৌঁছে যাওয়া যায় আর সহজে সেই জায়গাগুলো চলে যাওয়া অনেক কম সময়ের মধ্যে গিয়ে ঘুরেও আসা যায় যেটা আগেকার সময়ে হতো না অনেক সময় জিজ্ঞাসা করে যেতে যেতে অনেকটা সময় লেগে যেত এখনকার সময়ে এসে মানে সময়ের দাম অনেক মানুষের কাছে তো সেই সময়ে এসে অনেকটাই সেভ হয়ে যায় সময়ের আর যেতেও অনেকটা সুবিধা হয় যেটা আগেকার দিনে হতো এখন হয় না